বলছি আপনি কি সবজি বিক্রেতা বলছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য আমার বেশ কিছু সবজি লাগবে আর কি বেগুন কত করে কিলো চলছে এখন আমাদের বাড়িতে একটা আছে সেই উপলক্ষ্যে আর কি লোক মানুষ লোক খাওয়ানো হবে সেই উপলক্ষ্যে লাগবে আর কি এই ধরুন জন পঞ্চাশেক খাবে আর কি কত করে কত কী লাগে বেগুন ওই কুড়ি কিলো মতো লাগবে আর কি বেগুন কুড়ি কিলো মতো লাগবে আর কি একটু দামটা একটু দেখেশুনে করে দেবেন আচ্ছা ঠিক আছে বেগুন লাগবে আর হচ্ছে ফুলকপি পাওয়া যাবে তো ফুলকপি বাঁধাকপি আরে

ফুলকপি আমার ধরুন পনেরো পিসের মতো লাগবে ওটাও তো এসেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই তো আমাদের বাড়িতে ওই যেহেতু হরিনাম সেহেতু ফুলকপি আলুয়ে পোস্ত হবে আর হচ্ছে শুক্তো হবে আর কি সব রকম দিয়ে সেই জন্য শুক্তোর হ্যাঁ ওই সজনে ডাঁটা লাগবে সজনে ডাঁটা গাজর গাজর আরে আছে তো

আচ্ছা হ্যাঁ টমেটোটা টমেটোটা লাগবে যেহেতু চাটনি করা হবে যা টমেটো লাগবে একটু আর কি টমেটো তরকারিতেও লাগবে চাটনিতেও যে হচ্ছে চাটনিতেও লাগবে তো সমস্ত কিছু যখন পাওয়া যাচ্ছে তাহলে আমি তাহলে ফর্দটা করে নিয়ে আপনার দোকানে গিয়ে অনুষ্ঠানের দুদিন আগেই চলে যাব হ্যাঁ ফর্দ ফর্দটা সঙ্গে নিয়ে যাব যে সমস্ত জিনিসগুলো বললাম ওগুলো যেহেতু আছে তাহলে দাম দামটা একটু দেখেশুনে করে নেবেন তাহলে আপনার কাছে সব নিয়ে নেব আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ